আমি একটি পূর্ব মেদিনীপুরের দোকান থেকে একটি শ্যু কিনেছিলাম সেই শ্যুটা খুব ভালো হয়েছিলো প্রায় বারোশো তেরোশো টাকা দাম নিয়েছিলো কিন্তু শ্যুটা আমি খুব ভালো পরেছিলাম অনেক বছর গেছে আমার প্রায় তিন চার বছর এটা খুব ভালোই লাগলো এরকম দোকান থেকেই সকলের শ্যু কেনা উচিত আমি মনে করি